আমি বেশ কিছু বছর আগে একটি কাজের সঙ্গে যুক্ত ছিলাম সেই কাজের জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে বিশেষ একটি কথা বলতেই হয় সালটা তখন ছিল দুহাজার ঊনিশ সাল আমি এ একটি পাইকারি শাড়ি বিক্রে বিক্রেতার দোকানে কোষাধক্যের পদে নিযুক্ত হয়েছিলাম সেই কাজে নিযুক্তে হওয়ার ফলে আমাকে সারাদিনের সমস্ত হিসাব দিনের শেষে মালিকের কাছে জমা করতে হতো তো একদিন হয়েছিলো যখন সমস্ত হিসেব নিকেশের পর দেখা গেল মোটামুটি দশ হাজার টাকার হিসাবের গোলমাল হচ্ছে এই অবস্থায়ে পরে আমি বেশ সংকটের মুখেই পড়েছিলাম সে ক্ষেত্রে আমি বহু চেষ্টার পরেও হিসাব মিলাতে পারিনি এবং সমস্যার সমাধান হিসাবে বলতে গেলে আমাকেই নিজের পকেট থেকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হয় তো এই অভিজ্ঞতা আমাকে বেশ শিক্ষা দিয়েছিলো যার ফলে আমি পরবর্তী কাজে মনোযোগ সহকারে মানে বেশ ভালো মনোযোগ সহকারে কাজ করতে পারি